আমি দশ থেকে দশ লাখের মধ্যে পাঁচটি সংখ্যা বলতে পারব প্রথমটি হচ্ছে এগারো দ্বিতীয়টি হচ্ছে একশো এক তৃতীয়টি হচ্ছে পাঁচ হাজার একান্ন তিন তৃতীয় চতুর্থ হচ্ছে ছ হাজার বাহাত্তর এবং সবথেকে শেষ এবং লাস্ট হচ্ছে এক হাজার চব্বিশ